বিভিন্ন ঋতু অনুযায়ী শীতকালে সবচেয়ে বেশী নানা রঙের ফুলের গাছ ও শাকসবজির বাগান করা যায় কারণ আমি তাছাড়া বিভিন্ন ধরণের বাগান লালন পালন করতে পারি একটি ফুল গাছের বাগান বাড়ির বাগান বাড়ির সৌন্দর্য বাড়ায় একটি গাছের জন্য একটি বাড়ি নির্বাচন করা একটি চ্যালেঞ্জ আর বর্ষাকালে ক্যালেন্ডুলা ও বোড়োজোর মতন গাছের বৃদ্ধি পায় আর গরমকালে আম কাঁঠাল গাছ লাগানো যায় এছাড়া কিছু শাকসবজি গাছও লাগানো যায় আর তাছাড়া মিষ্টি কুমড়ো চালকুমড়ো শসা পটল করলা এবং গ্রীষ্মকালীন টমেটো বেগুন ঢ্যাঁড়স শাপলা এবং চিচিংগার গাছও লাগানো যেতে পারে